আমি একজন নার্স তাই আমি হচ্ছে আমার আমার হসপিটালের পাশাপাশি আশেপাশে যে সমস্ত গ্রামগুলো আছে এবং ছোটো ছোটো শহরগুলো আছে সেখানে আমি মাঝে মাঝে ভিজিট করতে যাই কারণ আমাদের হসপিটাল ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে পাঠানো হয়ে থাকে এই শহরাঞ্চল বা বস্তি এলাকাগুলোতে এবং গ্রামগুলোতে কেমন কী সমস্ত হেলথ কাজকর্ম হচ্ছে হেলথ সম্বন্ধে তাদেরকে আরও সচেতন করতে এবং জন সচেতনতাকে বাড়ানোর জন্য আমাদেরকে যেতে হয় এবং আরও অনেক সম্প রোগ সম্পর্কে তাদেরকে বলতে হয় এবং তাদের তারা অনেকে অনেক কিছু জানে না সেই বিষয়গুলোকে আমাদেরকে গ্রামের মানুষদেরকে স্ বলে দিতে হয় তার জন্য আমরা অনেক চার্ট পোস্টার বানিয়ে নিয়ে যাই যাতে তাদেরকে আরও ভালোভাবে জিনিসটা সম্পর্কে বুঝি বোঝাতে পারি এখন গ্রাম শহরের থেকে বেশিরভাগই মানুষ ডেঙ্গু ম্যালেরিয়াতে ভুগছে এবং তাদের টাইফয়েডও হয় সেই রোগগুলো থেকে কীভাবে প্রতিকার পাবে এবং কীভাবে যাতে রোগগুলো না হয় এবং হলে কী করবে এবং কীভাবে মানুষ সেই সম্বন্ধে সচেতনতা নেবে সেই সম্বন্ধে আমরা অনেক কিছু বলতে চাই এবং বাচ্চাদেরও য্ অনেক সময় অনেক সমস্যা হয় এবং বাচ্চাদেরকে যাদের বাড়িতে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে হ্যাঁ এক বছর দু বছর বাচ্চা বা পাঁচ বছর ছোটো ছোটো বাচ্চা আছে অনেক একদম নিউ বর্ন বেবি আছে তাদেরকে অনেক তাদের তবে টিকা ভ্যাকসিন এসব পাবে তাই তাদের কবে কখন কোথায় টিকা পাবে এবং কোথায় যেতে হবে হ্যাঁ কী কী জিনিস নিয়ে যেতে হবে এবং টিকা নেওয়ার পর বাচ্চাকে কীভাবে যত্ন করবে ছোটো নবজাত শিশুদেরকে কীভাবে যত্ন করবে তাদেরকে কী ধরনের খাবার খাওয়াবে সেই সম্বন্ধে আমরা বলতে পারি বলতে চাই হ্যাঁ তার পরে হচ্ছে এ অনেক প্রেগনেন্ট মা আছে গর্ভবতী মা সেই গর্ভবতী মায়েদের যে কীভাবে কেয়ার নেব কেয়ার নেবে এবং তারা কী কী খাবার খাবে সেই সম্বন্ধেও আমরা বলি যাতে গর্ভবতী মা যখন প্রসবকালীন সময়ে যাতে সুস্থ একদম বাচ্চার জন্ম দিতে পারে সেই দিকটাতেও আমাদেরকে নজর রাখতে হবে এবং তাদেরকে যে আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট বিনামূল্যে ফ্রিতে দেওয়া হয় এবং গর্ভনিরোধকও ওষুধ দেওয়া হয় অনেক সময় গ্রাম অঞ্চলে কী হয় যে একেকটা মা অনেকগুলো করে বাচ্চার জন্ম দেয় এবং জন্ম দিতে গিয়ে মায়েরা মারা যায় তাই মায়েদেরকে বলতে হবে এখন একটা কিংবা দুটো এর বেশি বাচ্চা নেওয়া উচিত নয় কারণ স্ তার মধ্যে মায়েদের শরীরটাও দেখতে হবে মায়েদের স্বাস্থ্যটা সম্বন্ধেও দেখতে হবে মা যদি ঠিক না থাকে তাহলে বাচ্চাকে কীভাবে মানুষ করবে আর এতগুলো করে বাচ্চা নিলে তাদের আর্থিক পরিবারের দিক থেকেও কীভাবে ভালোভাবে বাচ্চাকে মানুষ করতে হবে তাই তাদেরকে বাচ্চা একটা হওয়া মানে তাদের লেখাপড়া এবং তাদের স্বাস্থ্য সম্বন্ধে অনেক বাচ্চাদের শরীর খারাপ হয় এবং অসুস্থ হয়ে পড়ে হ্যাঁ সেই জন্য তাদেরকে দেখাশোনা করার জন্য আমাদেরকে মায়েদেরকে যে সমস্ত জনে স জন সচেতনতা ব্যাপারগুলো থাকে স্বাস্থ্য সম্বন্ধ ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো আমাদেরকে তুলে ধরতে হবে বলতে হবে মায়েদেরকে আরও বেশি করে গুরুত্ব দিতে হবে হ্যাঁ আর অনেক বয়স্ক মানুষ আছে তাদের যে স্বাস্থ্য সম্বন্ধে অনেকের ব্লাড প্রেসার বেশি থাকে সুগার থাকে থাইরয়েড থাকে এবং তাদেরকে হ্যাঁ সেই সমস্ত ওষুধগুলো কোথায় পেলে তারা বিনামূল্যে ফ্রিতে পাবে সেই সম্বন্ধেও তাদেরকে বলতে হবে এবং বলতে হবে যাতে তারা সা কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে মাঝেমাঝে এসে যাতে চেক আপ করিয়ে যায় তা এখন মানুষের অনেক সময় হঠাৎ করে ব্লাড প্রেসার বেশি হয়ে যেতে পারে মানুষ অনেক স্ট্রোক হচ্ছে হ্যাঁ অনেক নানা রকম রোগ ব্যাধিতে দেখা দিচ্ছে তাই সেইগুলো ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য এবং মানুষকে আরও অনেক সচেতন বেশি সচেতন করে দেওয়ার জন্য মানুষকে বলতে হবে আরও সেই জন্য আমরা এই ছোটো ছোটো গ্রামগুলোতে পরিদর্শনের জন্য যাই যাতে গ্রামের মানুষেরা শহরে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে তারাও সেই সমস্ত সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হতে পারে এবং সেই সুযোগ সুবিধাগুলো নিতে পারে এবং ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারে এবং তারা স্বাস্থ্যর দিক থেকে আরও উন্নত হতে পারে কেউ যাতে অনেক রোগগ্রস্ত হয়ে মারা যাতে না যায় প্রসবের সময়ে মা যাতে মারা না যায় প্রসবের সময়ে যাতে সুস্ মা সুস্থ বেবির জন্ম দিতে পারে সেই সমস্ত দিকগুলো যাতে আরও উন্নত হয় স্বাস্থ্য ব্যবস্থাকে আরও যাতে উন্নত করতে পারে সেই জন্য আমরা ছোটো ছোটো গ্রাম এবং শহরগুলোতে ভিজিট এ করতে চাই